পশ্চিমবঙ্গে অনেক ধরনের ক্রীড়ামূলক প্রতিযোগিতা হয় পশ্চিমবঙ্গে খেলাধুলাতেও খুব খুব খুব ক্রীড়া প্রতিযোগিতা হয় অনেক ধরনের খেলাধুলা ক্রিকেট ফুটবল এইসবে অনেক চ্যালেঞ্জিং প্রতিযোগিতা হয় অনেক ধরনের এর জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ধরনের মোকাবিলা করতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় শিক্ষা এবং তার প্রয়োগ করতে হয় প্রতিদিন রুটিন চেক আপ করতে হবে এবং তাদেরকে অনেক ফিটনেস এবং ফাইন থাকতে হবে যারা খেলাধুলা করে তাদেরকে অনেক নিয়ম মেনে থাকতে হবে অনেক খাওয়া দাওয়া করতে হবে আমাদের ভারতে আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক ক্রিকেটার আছে অনেক ফুটবলার আছে যারা আজ আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জেলা থেকে অনেক ধরনের রাজ্য থেকে আশেপাশের মানুষের থেকে অনেক ধরনের মানুষরা আছে যারা খেলাধুলা করতে ভালোবাসে এবং যারা সেই রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করেছে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন প্রতি মুহুর্তে প্রতিটা নিয়ত তাই তাদের জন্য তাদেরকে অনেক ধরনের রু পরীক্ষা নিরীক্ষা করতে হয় চেক আপ করতে হয় এবং অনেক ধরনের শিক্ষা করতে হয় কিভাবে ট্রেন করতে হয় ট্রেনিং করতে হয় প্রতিদিন কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা এবং প্রতিদিন রুটিন চেক আপ করতে হবে তাদের ফিটনেস এবং ফাইন থাকতে হবে